হ্যালো ফটোগ্রাফার হ্যাঁ বলছিলাম আমি আপনার একটা কাস্টমার বলছি বলছিলাম যে আমার প্রি ওয়েডিং শ্যুটে আপনার দরকার আছে তো সেজন্যেই বলছিলাম কোনো কোনো সি বিচ হলে ভালো হতো সি বিচ মানে সমুদ্রের ধার ওখানে হলে ভালো হতো ইন্ডিয়ার মধ্যেই চাই মালদ্বীপ হলে ভালো হতো ও হ্যাঁ সেটাও ঠিক ও হ্যাঁ ঠিক আছে ভালো হবে গোয়া তো করব আর কত কী খরচ পড়বে ফোর করব কত তো আমার একটা সিনেমার মতন হয়ে যাবে যেমন ত্রিশ মিনিট শর্ট ফিল্মের মতন হয় আর প্রি ওয়েডিংয়ের পরে বাকি শ্যুটগুলোও কিন্তু আপনাকেই করতে হবে হ্যাঁ হ্যাঁ তো এটাতে পঞ্চাশ হাজার পড়বে বললেন না কি পঞ্চাশ হাজার আমি এই পশ্চিমবঙ্গের আমাকেই যেতে হবে মানে ও আমাকেই তো যেতে হবে কোথায় যেতে হবে গোয়ার ঠিক আছে কোনো হোটেলের নাম আছে কি আর কেমন ফটো তোলেন আপনি দেখলাম তো ভালোই হ্যাঁ দেখেছি আপনি কীসব পুরস্কারও পেয়েছিলেন টপ ওয়ান ঠিক আছে আমি জানাব আর আপনার সাথে কজন আসবে ও ঠিক আছে আমি এবার তারিখটা জেনে বলব ঠিক আছে রাখছি